আমি স্বাস্থ্য খাতে দুর্নীতির সম্পর্কে ভালোই জানি এবং অনেকবার আমি এর সম্মুখীন হয়েছি আমি দেখেছি যে স্বাস্থ্য খাতে পয়সা নিয়ে সুবিধা দেওয়া হয় কেননা আজকাল হসপিটাল বা চিকিৎসা কেন্দ্রে যেখানেই যাওয়া হোক না কেনো দেখেছি যে মানুষ ঠিক মতো পয়সা দিতে পারে না তার চিকিৎসা খুব কমই হয় কারণ আমি একবার হসপিটালে গিয়ে ভর্তি আছি দেখলাম আমার পাশে একজন অসুস্থ খুব অসুস্থ ডাক্তারকে বারবার ডাকছে কিন্তু ডাক্তার আসতে চাইছে না কিন্তু দেখলাম একটা খুব ভালো ভদ্রলোক এলো যে ডাক্তারের সঙ্গে কথা বললো এবং সঙ্গে সঙ্গে সে তার সুবিধা পেলো তারপর আমি পাশে গিয়ে শুনলাম যে উনি নাকি পার্টির নেতা তাই উনি যেই বললেন সঙ্গে সঙ্গে তার কথাটা শোনা হলো এছাড়াও যে কোনো জায়গায় গেলেই দেখতে পাই যে যে পয়সা দেয় তারই কদর বেশি এবং আমার ক্ষেত্রেও আমি দেখেছি আমি ছেলেকে নিয়ে যখন হসপিটালে ভর্তি ছিলাম তখন ডাক্তারকে বারবার ডাকছি খুব অসুস্থ তখন ডাক্তার বাবু আসতে চায় না কিন্তু যখন ফোন করে একজন ডাক্তার বাবুকে বললেন এবং আমিও কিছু পয়সা দিলাম তখন ডাক্তার বাবু সঙ্গে সঙ্গে এলেন তাই না ছেলেটি আমার সুস্থ হলো এছাড়া হাসপাতালের বিছানা তাও এমনিন সাধারণ বিছানা দেয় কিন্তু যারা পয়সা দেয় তাদিকে ভালো ঘর পরিষ্কার করা এক সা পাশের দিকে জায়গা দেয় এবং প্রেসক্রিপশান ছাড়াই ওষুধ বিতরণ হসপিটালে সিঁড়ির ধাপে দেখি লোকজন দাঁড়িয়ে থাকে এবং সেখানে পয়সা দিলেই তারা বে ওষুধ এনে দেয় কিন্তু পরে জানি যে তারা পয়সা নিয়ে অনেক কম দামের ওষুধকে বেশি দামে এনে আমাদের হাতে দিচ্ছে আমি মনে করি যে স্বাস্থ্য ক্ষেত্রের এই দুর্নীতি বন্ধ করা উচিত